হ্যালো হ্যাঁ কাকু হ্যাঁ আমি বলছি বলছি আপনি কি ঘরে আছেন হ্যাঁ বলছি যে শুনুন না আমাদের একটুখানি না জলের খুব সমস্যা হচ্ছে আসলে দৈনন্দিন দিনের যা জল লাগছে তাতে টাইম কলে তো ওরকমভাবে হচ্ছে না একটু পাম্পে আমাদের জলের সমস্যা হচ্ছে বেশি আমরা জল পাচ্ছি না পাম্পে তা একটু যদি সেটা দেখেন যে একটু যদি বেশি সময়ের জন্য চালিয়ে যদি বেশি জল তোলা যায় আর হ্যাঁ হ্যাঁ আর বলছি যে আর আমরা ওই মানে ওই এতো বেশি কারেন যাচ্ছে একন খুব সমস্যা হচ্ছে আমার অফিস টফিসের কাজ থাকে তো এরমভাবে হঠাৎ হঠাৎ কারেন্ট চলে যাচ্ছে একটু যদি দেখেন ইলেকট্রিকের ব্যাপারটা কারণ বিল তো ঠিকঠাক সমায় মতোই সব দেওয়া হচ্ছে কিন্তু এতো কারেন্ট যদি যায় এতো সমস্যা হয়ে যায় খুব সেটা একদম বুঝতেই পারছেন এখনকার দিনে তো লোডশেডিং হলে খুব সমস্যা একটু যদি এটাও যদি একটু দেখেন না না ঠিক আছে টাকা পয়সা নিয়ে কাকু তেমন কিছু ভাবতে হবে না যদি তেমন কিছু হয় না হয় তখন দেওয়া যাবে এই সমস্যা আপনাকে বললাম আপনি একটু দেখুন তাহলে সব কিছু দেখে তারপরে আপনি যে হুম হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি তালে হ্যাঁ